হ্যালো হ্যাঁ নীলিমা ভালো আছো হঁ হ্যাঁ ভালো আছি কিন্তু আমাদের এখানে তো এই পানীয় জলের সমস্যাটা রয়েই গেল পৌরসভায় কমপ্লেন তো করতেই হবে বারবার ধরে এই বলে বলে তো হয়রানি হয়ে যাচ্ছি হুম সেই তো জলের কষ্ট খুব কষ্ট আমাদের এখানে সবকটা বাড়ি তো এতগুলো বাড়ি ষাটখানা বাড়ি ষাটখানা বাড়ির জলের খুব কষ্ট বারবার ধরে বলছি কিছু করছে না এইবার সবাই মিলে যেতে হবে কমপ্লেন দিতে ওই একা দুজন গেলে হবে না সবাই ওই যে পাড়ার সবাইকে নিই যেতে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ ওই ষাটটা বাড়িরই সদস্যদের সই করিয়ে নিতে হবে হ্যাঁ দলবল নিয়ে যাব যে এটা দিতেই হবে নাহলে ও গদি ছারতে হবে হুম হ্যাঁ আমি রথীনকে বললুম রথীন বললে যে হ্যাঁ করে দোবো করে দোবো হ্যাঁ এই তো পরশু দেখা হলো সে বললো আমি জানিয়েছি চেয়ারম্যানকে বলিচি হ্যাঁ সে তো জানিয়ে গেল আর তারপরে আর ও এলো না ও হবে নাকো হ্যাঁ হ্যাঁ পুরনো পাইপলাইনগুলো পুরনো পাইপলাইনগুলো তো ও তো ফাটা ওওইটা দিয়ে ও জল যেটুকুও আসছে ও তো সব মামাছি মাকড়সা কিছু বাদ নেই নোংরা আবর্জনা সব ওই জল তো খাওয়া যাবে নে খুব মুশকিল এ এরা কাজ করবে না কিছু নায় পয়সা কড়ি সব এদিক ওদিক করে ফেলছে যাই হোক যা করো না করো এইগুলো তোমরা সব মেয়েগুনোকে বলো যে পানীয় জলের বিষয়ে

বেশ বেশ তাহলে ওই কথাই রইলো সবাইকে বলে দিও হ্যাঁ আর আমার সাথে যতগুন দেখা হবে সব বলে দোবো তাহলে পরশু দিন ডেট করতে বলো নাকি হ্যাঁ আছা আছা ঠিক আছে ঠিক আছে